হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বল

কোচিং সেন্টার বলতে গেছি আমার আমার আমি যে কোচিং সেন্টারে পড়ি সেখান চলে আয় অভিজ্ঞান কোচিং সেন্টার হ্যাঁ এই তো আমাদের বজবজ পৌরসভার সামনে একদম হ্যাঁ পড়ায় তো ভালোই পড়ায় কিন্তু তুই কোন সাবজেক্টটা পড়বি সব সাবজেক্ট তো আর পড়ায় না ও আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি ফিজিক্সের ফিজিক্সের ভালো টিচার আছে তুই পড়তে চাইলে আসতেও পারিস ও হ্যাঁ ফিজিক্সের ভালো টিচার আছে পড়ায় হচ্ছে বুধ আর শনি দু দিন পড়ায় বিকেলবেলা বিকেলবেলা

মাইনেপত্র বলতে গেলে ওই ভর্তি নেয় পাঁচশো টাকা করে আর মাসে চারশো টাকা করে হ্যাঁ কমই তো এখানে কমই নেয় অথচ পড়ায়ও ভালো তো এখানে শুনেছি এখানে থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টও বেড়িয়েছে আমার দাদারা তো এখান থেকেই এখান থেকেই পড়েছে ওরা তো ভালো রেজাল্ট করেছে আমাদের পিকে স্কুলের টপার ছিলো ভালোই বেশ হ্যাঁ নোটস তো নোটস তো দেয় আবার লিখিয়েও দেয় বুঝিয়েও দেয় ভালো করে আবার কোনো প্রবলেম হলে আবার প্রব প্রবলেম ক্লিয়ার ক্লাসও করায় এক্সট্রা করে উইকে হ্যাঁ লাস্ট মিনিট সাজেশান তো দেবেই আমি তো এখানে দু বছর ধরে পড়ে আসছি নাইন টেন পড়েছি এখন ইলেভেন হচ্ছে ভালোই পড়ছি এখন কোনো অসুবিধা নেই চাপ নেই ভালো না না বুধ আর শনি

হ্যাঁ চলে আয় হ্যাঁ চলে আয় অসুবিধা নেই চলে আয় কোনো প্রবলেম নেই ওই তো আমি যাবো তাহলে আমার সঙ্গেই চলে যাবি কী আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সামনে দাঁড়া আমি যাচ্ছি গিয়ে তারপর এক সাথে যাবো অসুবিধা নেই কাল থেকেই স্যার হ্যাঁ স্যার খুব ভালো এমনি কাল থেকে একদম একদম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফোন করবো হ্যাঁ ঠিক আছে